আমি উলুবেরিয়া থেকে চিড়িয়াখানা যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম সেই বুক করা ক্যাবটি আমি আমার বাড়ির একজন অসুস্থ হয়ে যাওয়ার কারণে ক্যাবটি ক্যান্সেল করেছি এবং আমি যে অ্যাডভান্স টাকাটা দিয়েছিলাম সেই পাঁচশো টাকাটা আমি রিফান্ড চাইছি এবার কী করলে আমি সেই টাকাটা আমার অ্যাকাউন্টে ফেরত পাবো সেটা যদি আপনি বলেন আমার খুব সুবিধা হয় ক্যাবটা ক্যান্সেল হওয়ার কারণ হচ্ছে আমার বাড়িতে একজন অসুস্ত রোগ ছিলো হঠাৎ করে তার অসুস্থতাটা একটু বেশিই বেড়ে গেছে সেই জন্য আমার যাওয়াটা ক্যান্সেল হয়েছে এবারে আপনি যদি ফেরত দেন তাহলে খুবই আমি উপকৃত হই যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আপনাদের সার্ভিসটা আমার খুব একটা পছন্দ হবে না কেন যেহুতু আমি এমারজেন্সিতেই ক্যাব বুক করেছিলাম হঠাৎ করে আমার খুবই এমারজেন্সি পড়ে যাওয়ায় ক্যাবটি ক্যান্সেল করতে হয়েছে কিন্তু আমি যে পাঁচশো টাকা আপনাকে অ্যাডভান্স করেছিলাম সেই অ্যাডভান্সের পরিমাণটা আমার ফোন পে এবং পেটিএম যে জিপে থেকে করেছিলাম জি পেতে থেকে করেছিলাম তো আপনি যদি ওই টাকাটা আমাকে রিফান্ড করেন তাহলে খুবই সুবিধা হয় আর কি যদি না করতে পারেন তাহলে তো আমি ভাববো যে আপনাদের ওটা খুব একটা ভালো নয় এবং দ্বিতীয়বার থেকে আপনাদের ওই ক্যাবটা আমি আর ইউস করবো না আপনাদের ওই যে ক্যাবের অ্যাপ আছে হ্যাঁ তো আপনাদের এজেন্সিতেই তো আমি বলেছিলাম যে ওই আর টাকাটা রিফান্ড করার জন্য হ্যাঁ হ্যাঁ তো আপনি কী বলছেন আপনি কি ওটাতে রিফান্ড করতে পারবেন না প পারবেন না না রিফান্ড করলে আমার খুবই সুবিধা হবে কেন আমি তো যেহুতু এমারজেন্সিতে যেতে পারি নি এবার আমার টাকাটা তাহলে পুরো বেকার হয়ে যাবে না আমি দরকারের জন্যই করেছিলাম কিন্তু কী করবো বাড়িতে হঠাৎ করে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় সেইটার তো আমার হাতে কিছু থাকে না না যেহুতু অসুস্থ হয়ে গেছে এবং সেই কারণে আমি যেতে পারছি না জায়গাটায় সেই জন্য আমাকে ওই ক্যাবটা ক্যান্সেল করতে হয়েছিলো বুঝলেন হ্যাঁ তো ক্যাবটা ক্যান্সেল করেছি সেই ক্যাবের যে অ্যাডভান্স করেছিলাম পাঁচশো টাকা সেই টাকাটাি আমি ফেরত চাইছি হ্যাঁ আমার অ্যাকাউন্টে দিলেও হবে আমার ইউপিআই যে ফোন নম্বর আছে ওতেও রিফান্ড করলে অসুবিধা হবে না তা দেখুন যতোটা তাড়াতাড়ি সম্ভব যদি আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা পাঠানো যায় তাহলে খুব ভালো হয় আর কি হ্যাঁ আমি ক্যান্সেল করেছি মানে এই নয় যে আমি আপনাদের অ্যাপ আমার পছন্দ হয় নি কিম্বা আপনার এজেন্সির কোনো কমপ্লেন আছে আমার একটা বা শা বাড়িতে প্রবলেম হয়ে গেছে বলে তাই আমি ক্যান্সেল করেছি তো যেহুতু আমি যে পাঁচশো টাকা অ্যাডভান্স করেছিলাম সেই টাকাটাই আমাকে ফেরতের জন্য আমি বলছি বুঝলেন হ্যাঁ আমি নেক্সটবারে যখন যাবো আপনাদেরই এজেন্সি থেকে ক্যাব বুক করবো বুঝলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখন তো যেহুতু আমার প্রবলেম হয়ে গেছে তাই আমি বললাম ক্যান্সেল করতে এবং ক্যান্সেল করার জন্য যে আমি আপনাকে যে পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়েছিলাম ওইটাই শুধু ফেরত দিলে হয়ে যাবে বুঝলেন আপনারা কি এটার জন্য কোনো চার্জ ফার্জ কাটবেন সেটা আপনি কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই আপনার যদি মনে হয় যে আমার ক্যান্সেলেশান চার্জ কিছু থাকে সেটা যদি ক্যান চার্জ আপনি হ্যাঁ যদি কাটতে চান সেটা কেটে নিতে পারেন হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না সেটা আপনাদের ওপর আপনাদের যদি সে এজেন্সির কোনো সিস্টেম থাকে কোনো গাইডেন্স থাকে যে এরকম ক্যাব বুক করলে সেই টাকা কেটে নিতে হবে তাহলে আপনি কেটে নিতে পারেন সেই যা মিনিমাম ব্যালেন্স যেটা হয় কেটে নেওয়ার পরে সেই টাকাটাই আমাকে ফেরত পাঠালেই হবে হ্যাঁ আমি নেক্সটবারে যখন কোথাও যাবো হয়তো আপনার ওখান এজেন্সি থেকেই ক্যাব বুক করে নেবো হ্যাঁ দাদা ঠিক আছে ঠিক আছে